স্বাধীনতা আন্দোলন সম্পর্কে বলতে গেলে সেটা তো দু চার কথায় বলা যাবে না কেননা বহু বছর আমরা পরাধীন থাকার পরে আমরা স্বাধীন হয়েছি আর এই স্বাধীনতা আন্দোলন যে কত কষ্টের ছিলো সেগুলো তো বোলবার নয় আর এ এক দিনের প্রচেষ্টাতে বা এক দিনের আন্দোলনে তো আর এটা হয় নি বহু প্রচেষ্টা বহু মানুষের শহিদ হওয়া কত কত বিপ্লবীরা দিনের পর দিন বনে জঙ্গলে থেকে অনাহারে এই স্বাধীনতা আন্দোলন চালিয়ে গেছে তারপরে যেমন বিনয় বাদল দীনেশ নেতাজি জহরলাল নেহেরু তারপরে আমাদের স্বামী বিবেকানন্দ বহু বহু মানুষ তারপরে নীল বিদ্রোহ এগুলো তো আছেই আর আরও আছে সিপাই বিদ্রোহ তারপরে মাতঙ্গিনী হাজরা ওনার অবদানও কম নয় ক্ষুদিরাম বসুর শহিদ হওয়া যেমন ক্ষুদিরাম বসুকে খুব কম বয়েসেই এই স্বাধীনতা আন্দোলন করতে গিয়েই তাকে প্রাণ বিসর্জন দিতে হয়েছিলো তারপরে কত কত বাংলার কত ছেলে যে হারিয়ে গেছে এই স্বাধীনতা আন্দোলনের জন্য সে তো আমাদের জানা কথাই দাদু ঠাকুমাদের কাছ থেকে বই ছাড়াও ওনাদের কাছ থেকেও অনেক স্বাধীনতা নিয়ে আমরা গল্প শুনেছি সেই গল্পগুলো মনের মধ্যে সব সময় যেন একটা দাগ কেটে থাকে এছাড়াও বলি কবিদের কথা আমাদের বিশ্ব কবি উনিও অনেক কবিতা অনেক গল্প লিখেছেন এই স্বাধীনতাকে নিয়ে তারপরে কাজী নজরুল ইসলামের কারার ওই লৌহ কপাট ওটাও স্বাধীনতার জন্যই লেখা এই আর কী এর এই স্বাধীনতার আন্দোলনের গল্প বা ঘটনা যেটা এই রকমভাবে অল্প কথাতে বলা যাবে না তবুও যেটুকু বলা যায় আমি ওইটুকুই বললাম